হ্যাঁ ম্যাম বলুন সুপ্রভাত

হ্যাঁ হ্যাঁ বলুন কী হবে কি আলোচনা আছে বলুন ম্যাম হ্যাঁ গার্জেনরা অভিভাবকরা আসবেন এবং তাদের ছেলেমেয়েদের খেলা এবং প্রতিযোগিতা উপভোগ করবেন তাইজন্য তাদেরকে জানানো হবে হ্যাঁ এটা তো খুব উত্তম প্রস্তাব রেখেছেন আপনি হ্যাঁ এই সমস্ত খেলাগুলোও আকর্ষণীয় এবং আমি আর একটা খেলা বলতে পারি যে কমলালেবু দৌড় এটাও এর মধ্যে রাখতে পারেন আপনার কি মনে হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ একটু একইরকম হয়ে যাবে ঠিক আছে ম্যাম আপনার যেগুলো বললেন সেগুলোই তাহলে বলুন অন্যান্য স্যার ম্যামদের পুরুষ অভিভাবকদের জন্য খেলা রাখা যেতে পারে বল ছোড়া ক্রিকেট বল ছোড়া কে কতদূর আর হুম ছোটো হ্যাঁ ঘুড়ি ওড়ানো যে সমস্ত অভিভাবকরা ইচ্ছুক থাকবেন তারা নাম নথিভুক্ত করতে পারেন হ্যাঁ তার আগে আমরা কি অভিভাবকদের একবার ফোন করে জানিয়ে দিতে পারি আমি তাহলে পুরুষ অভিভাবকদের জানিয়ে দিচ্ছি আপনি যাদের গার্জেনদের পাবেন না তাদের মাকে বা কল করুন বা ফোন করে জানিয়ে দিন হ্যাঁ ভালো থাকবেন